নির্দিষ্ট ঋতুতে কী এমন রোগ আছে যা একদল লোককে প্রভাবিত করে ধরুন ইয়ে আমাদের ঋতু চলছে এ সময় শীত আর গ্রী শীত আর গ্রীষ্ম শীত কাটছে বসন্ত আসছে এই সময় অনেকের ঠান্ডা জ্বর কাশি এছাড়াও বসন্ত এরকম অনেক রোগ দেখা যায় ইঙ্গিত এর ইঙ্গিত হলো প্রথমে নাক হালকা নাকে জল পড়া বা চোখ ঠান্ডা লেগে চোখের প্যাঁচড়া আসা বা নাক থেকে জল পড়া বা কাশি হওয়া এছাড়াও যেমন অসংক্রামক রোগ যেমন এগুলো সংক্রামক এছাড়াও রোগ আছে যেমন ধরুন জন্ডিস লিভারের জল শর্ট শরীরের জল শর্ট ওয়েদার চেঞ্জের ফলে অনেকে জল কম খায় এর ফ এর এর জন্য কী করতে হবে হ্যাঁ বেশি বেশি করে জল পান করতে হবে অবশ্যই অবশ্যই শাক শাক সবজি একটু বেশি পরিমাণে খেতে হবে মাছ মাংস কম খেতে হবে এগুলো ও এই রোগ প্রতিরোধ এই ধরনের রোগ প্রতিরোধ করতে এই চিকিৎসা এছাড়াও সব থেকে ভালো কথার ডক্টরের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেখান থেকে এই রোগে নিরাময়ের যে ঔষধ সিনি সেখান থেকে দিতে পারবেন এছাড়াও বিভিন্ন ঋতুতে যেমন বেশি হয় বর্ষাকালে বর্ষাকালে ঠান্ডা জ্বর নিরাময় এই এরপর আসছে বসন্তের পর আসবে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে বিশেষ করে হবে বমি পায়খানা পাতলা পায়খানা এবং বমি যে কারণ হলো অতিরিক্ত রোদ অতিরিক্ত রোদ ভোগ করা এতে শরীরে শরীরের সহ্য ক্ষমতা হজম ক্ষমতা না হজম না করতে পারার ফলে শরীরের যে ডায়েরিয়া বা দূষিত জল পান করার পরেই ডায়েরিয়া হয়ে থাকে নির্দিষ্ট যদি গ্রীষ্মকালে বা বর্ষাকালে জমির যে কীটনাশক জল সেই জল যখন দূষিত হয়ে যায় সে দূষিত জল পান করলে আস্তে আস্তে ডায়েরিয়া হয় এর থেকে নিরাময় ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো